আমার প্রিয় মাছ হলো ইলিশ মাছ এটা প্রতিটা মানুষেরই প্রিয় বাচ্চাদেরই প্রিয় তবুও বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয় কারণ এতে কাঁটা বেশি থাকে আমার তো এটা খুব পছন্দের এই দিয়ে নানান ধরনের পথ তৈরি করা যায় আর যাই রান্না করি না কেন সেটা খেতে খুব সুন্দর বা সুস্বাদু হয় ইলিশ মাছ প্রত্যেকেরই প্রিয় ছোটো থেকে বড়ো সবাই ইলিশ মাছকে খুব ভালোবাসে তাই ইলিশ মাছ মাছের রাজা